ভাষা আমাদের প্রধান অবলম্বন আমাদের যা কিছু প্রকাশ আমাদের যা কিছু জানানো মানুষকে এবং আমাদের যা কিছু উদযাপন তার মূল কেন্দ্রে হচ্ছে আমাদের ভাষা আমাদের বাংলা ভাষার জন্য আমরা গর্বিত বাংলা ভাষা পৃথিবীর মধ্যে মধুরতম ভাষা এটি ঘোষণা করেছেন রাষ্ট্রসংঘ সুতরাং আমরা গর্বিত বাঙালি আমরা আমাদের ভাষার জন্য গর্বিত আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমাদের কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের সৃজনের ক্ষেত্রে এই ভাষা আমাদের প্রধান অবলম্বন এবং এই অবলম্বনকে আরও দৃঢ়ভাবে গ্রহণ করে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের সংস্কৃতিকে আরও বেশি ঐতিহ্যশালী করে তুলবো এবং সেটি সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত হয়ে উঠবে সমগ্র পৃথিবীর মানুষ একদিন বলতে বাধ্য হবে কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায় সাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় অর্থাৎ বাংলার দিকে বাংলার ভাষার দিকে বাংলার কৃষ্টির দিকে বাংলার সংস্কৃতি চর্চার দিকে সারা পৃথিবীর মানুষ একদিন অত্যন্ত সমীহ সহকারে মাথা নত করবে এই আমাদের প্রতিজ্ঞা এই আমাদের পণ এবং ভাষাকে আমরা আন্তর্জাতিক স্তরে অন্য একটা মাত্রা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছি এবং সেই প্রচেষ্টায় আমরা সফল হবো